আমি রান্নার জন্য আমার আমার শাশুড়ি মা আমার মা আমাকে হাতে ধরে কিছু শেখায়নি আমার আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে সব শিখিয়েছে যেটা যেটা রান্না করেছে সেটা সেটা শুধু দেখে বলেছে বসো দেখো দেখে কেমন করে শিখতে হয় শিখে কেমন করে কি দিতে হয় তুমি দেখো কোনটাতে কি দেবে কোনটায় কি দেবে না কতটুকু নুন লাগবে কতটুকু হলুদ কতটুকু লঙ্কা এইসব আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে হাতে ধরে ধরে আমি নিজে থেকে শিখিনি সব আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে শখে আমি খুব খুব শখে আমি শিখেছি আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার শাশুড়ি আমাকে সব হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছে রান্নাবান্না সব কাজকর্ম ঘরের সবকিছু